হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছে হ্যাঁ সব গাড়ি ফাঁকা নেই বিএমডব্লুটা আছে আর্টিকাটা ফাঁকা হবে না আর কোনো গাড়ি হবে না আপাতত হবে না আপাতত বলতে এই কিছুদিনের জন্য হবে না তারপরে আপনি আবার ফাঁকা পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই

কোথায় যাবেন

আর্টিগার ভাড়া মোটামোটি তোমার পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনার দার্জিলিং টুর হয়ে যাবে ফ্যামিলি নিয়ে হ্যাঁ ড্রাইভার খরচ নিয়ে রাস্তা খরচ দেখুন খাওয়াদাওয়া হ্যাঁ আমি আমি এই কথাটাই আসছিলাম আপনি বললেন খাওয়াদাওয়া শুধু আমরা ট্রাভেলিংয়ের খরচটা শুধু হচ্ছে এ করবো খাওয়ারদাওয়ার খরচ কিন্তু আপনাদের আলাদা সেটা আপনাদেরকে দিতে হবে ওটা হচ্ছে কিছু খারাপ হলে ওইটা গোটাটা আপনাদেরকেই দিতে হবে আর শুনুন এত দামি যেহেতু গাড়ি যাচ্ছে তো সেইক্ষেত্রে যদি গাড়িতে কোনো কোনোকিছু ক্ষতি হয় সেই কিন্তু ক্ষতির ইয়ে কিন্তু আপনাদেরকে দিতে হবে সেরকম ভেবে সব কিছু ঠিকঠাক করে তারপর যাবেন সেইটা এবারে আমরা সেটা বসে আলোচনা করতে হবে দুদিকের জিনিসটা দেখতে হবে যে কার আছে বা কিছু কারণ বুঝতেই তো পারছেন এত দামি গাড়ি শুধু তো আর আপনার আপনার ফ্যামিলি নয় আরও ফ্যামিলি রয়েছে তাদেরকে নিয়ে তো সবটা করতে হবে বুঝতেই পারছেন নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেই নিয়ে চিন্তা করতে হবে না ড্রাইভার ভালো যাবে কিন্তু খাওয়া খরচ এইগুলো আপনাদেরকেই দিতে হবে সেগুলো হ্যাঁ হ্যাঁ সেইদিকে সবকিছু এ করেই আমরা পাঠাবো কোনো অসুবিধে নেই আচ্ছা সেইরকম আপনারা কথা বলে নেবেন যে কি রকম কি করবেন বা কিছু না সেটা তো অবশ্যই সেটা তো অবশ্যই এরপর দেখুন আপনাদের সাথে যাচ্ছে বাইরে কি করবে সেটা তো আর আমার মানে দেখাটা সম্ভব নয় সেগুলো আপনারা একটু দেখে বুঝে নেবেন

আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা ধন্যবাদ আবার পরে যোগাযোগ করবেন তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ